হ্যাঁ আমি যে কোনো পাঁচটি তারিখের কথা বলতে পারি সেগুলো হলো ষোলো ছয় দুহাজার দুই সতেরো পাঁচ দুহাজার তিন আঠারো দুই দুহাজার চার সতেরো পাঁচ দুহাজার কুড়ি এবং পনেরো পাঁচ দুহাজার একুশ